হ্যাঁ কে হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আমার তো এই তো পাঁচটা থেকে দোকান খোলা থাকবে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে হ্যাঁ নতুন ডিজাইনের ক্যাটলগও পাবেন আবার যারা আমাদের কাছে আমার কাছে বানিয়েছে সেই ডিজাইনগুনোও আছে দেখতে পারবে নতুন অনেক নতুন অনেক রকমেরই ডিজাইন আছে কেরকম করতে চাইছে আচ্ছা আমার কাছে তো অনেক রকমের ক্যাটলগও আছে আর ডিজাইনও আছে আপনি আসুন ডিজাইনগুনো পছন্দ করুন তারপর পছন্দ হলে ওর থেকে বানিয়ে নিতে পারবেন বা কেরকম ডিজাইন দেখেছেন আমাকে যদি বলতে পারেন আমিও তাহলে ওরকম বানাতে পারবো হ্যাঁ অসুবিধা না আমার তো রাত দশটা পর্যন্ত খোলা থাকে দুটো ব্লাউজ আর একটা কুর্তি তাই তো হ্যাঁ তিনটে মিলে আমাকে তো চার দিন সময় দিতে হবে তিনটে মিলিয়ে কারণ আমাদের কাছে লেবারও থাকে এর আগে কেউ কখনও চার দিনের আগে তিনটে জিনিস দিতে পারবে না তা অন্তত চার দিন দিতে হবে তিনটে প্রোডাক্টের জন্যে কখন আসছেন আপনি আচ্ছা ডিজাইনের ওপর তো দাম পড়ে না এক একটা ব্লাউজের ওপর দাম পড়বে দুশো টাকা করে পড়বে দুটো ব্লাউজে চারশো টাকা পড়বে আর কুর্তিটা চারশো টাকা টোটাল আটশো টাকায় হয়ে যাবে আপনার

হ্যাঁ বাচ্চাদের ফ্রক পাবেন বাচ্চাদের যদি আপনি পিস নিয়ে আসেন নতুন ডিজাইনের ফ্রক বানিয়ে দিতে পারবে আচ্ছা বাচ্চাদের যাকে বলছেন তার বাচ্চাটার মাপ নিয়ে আসবেন বা বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আসবেন কতোটা লেনথ হবে চওড়াটা কতো বড়ো হবে সেই মাপটা তো নিতে হবে এবার বাচ্চাটা সঙ্গে না এলে হয়তো আমি মাপ নিতে পারবো না জানতে পারবো না আপনি বাচ্চাটাকেও সঙ্গে করে নিয়ে আসবেন অসুবিধা হবে না হয়ে যাবে আর আসতে অসুবিধা হলে ফোন করবেন আমি এড্ড্রেসটা বলে দেবো ওকে ঠিক আছে